নিউ বাইকাররা যেইগুলো সম সাধারণত বেশিরভাগ ভুল করে থাকে ঐ রাস্তার সিগনাল না মেনে চলা ওভারটেকিংয়ের ক্ষেত্রে ভুল করে থাকে বাইক চালানোর সময় নির্দিষ্ট যে প্রিকয়াশানগুলো আমাদের নেওয়া উচিত হেলমেট আমাদের সেফটি গিয়ার যেইগুলো হয় সেইগুলো পরিধান করা তারা সেইগুলো পরে থাকে না নিজস্ব লাইসেন্স থাকে না গাড়ির ডকুমেন্টস ঠিকঠাক থাকে না এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আগে গুরুত্ব দেওয়া উচিত আঠেরো বছর না হয়েই অনেকে প্রাপ্তবয়স্ক না হয়েই বাইক চালানো শুরু করে দেয় তো সেইদিকগুলো লক্ষ্য দেওয়া দরকার ঠিক আছে রাস্তায় যে ট্রাফিক আইন আছে ট্রাফিক রুলস যেটা আছে সেইগুলোকে মেনটেন করে চলা সেইগুলোকে মেনে চলা সেইগুলো অনেকেই মেনটেন করে না তো সেই কারণের জন্য অনেক সময় অনেক সমস্যার মুখে পড়তে হয় তো এই জিনিসগুলোকে মেনটেন করাটা সম্পূর্ণই গুরুত্বপূর্ণ তো এইটাই হচ্ছে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় তারপরে তো উ থ্রি একটা বাইকে তিনজন মিলে যাচ্ছে সেটা কখনোই উচিত না ঠিক আছে দুজনের বেশি যাওয়া উচিত না এবং উভয়কেই হেলমেট পরে থাকা দরকার এবং দুজনকেই সেফটি যাতে থাকে সেই সব বিষয়গুলো লক্ষ্য দিতে হবে